উত্তর চব্বিশ পরগনা জেলায় পালিত প্রধান সংস্কৃতি উৎসবগুলি হলো দীপাবলি হোলি উগাদি সংক্রান্তি চড়ক এবং চড়ক মেলা এবং দেঙ্গা বই মেলা এবং অশোকনগরের বই মেলা চড়ক নিয়ে কিছু বলি আমি চড়কের আগে আমি বললাম চড়কের আগে চড়কের আগের দিন নীল বাতি দেয় সবাই মেয়ে মেয়ে কাকিমারা বৌদিরা সবাই নীল বাতি দেয় সেখানে পোসাদ খায় খেয়ে বাড়ি আসে তার পরের দিন শিব দুর্গার বিয়ে হয় বালাকি যেটা বলে বালাকি হয় সন্ন্যাসরা সন্ন্যাস পড়ে মেলা দেখে চড়কের একটু সবাই কেনাকাটি করে ভালো ভালো জামা পোশাক পরে যায়

আর হোলি হোলি তো হোলির দিনে সবাই রং মাখামাখি করে সবাই সবাইকে রং দেয় রং নিয়ে ছোড়াছুড়ি করে ওই দিনটাও খুব সবার মজা হয় ভালো লাগে ওই দিনটায় আর দীপাবলি দীপাবলি আমাদের বাড়ির পাশে দীপাবলি উৎসব হয় ওই দিন সবাই ছোটো ছোটো বাচ্ছারা নাচ গান করে তারপরের দিন সবাই নাটক করে এরকম সংগীত অনুষ্ঠান করে কেউ কেউ কবিতা আবৃত্তি করে খেলাধূলা হয় সেখানে চার দিন ধরে খুবই অনুষ্ঠান হয় চার দিনের পরে মাকে বিসর্জন দেওয়া হয় মিষ্টিমুখ করে বই মেলা বই মেলার দিনে ওরকম সবাই খুব মজা করে বড়ো বড়ো অভিনেতারা আসে ওদেরকে দেখতে যায় অনেকে ভালো ভালো পোশাক পরে কেনাকাটা করে জামাকাপড় পরে আমি কোনো আর আমি আমি কোনো দিনও অশোকনগরের বই মেলা দেখতে যায় নি তাই আমি ওটা নিয়ে কিছু বলতে পারবো না তবে শুনেছি সেখানেও খুব ভালো হয় অনেক দূর দূরান্ত থেকে মানুষ লোকজনরা যায় আমাদের এখান থেকেও অনেক লোকজনরা যায় সেখানকার জামা কাপড় কিছু কিনে নিয়ে আসে ঠাকুর অশোকনগরের বই মেলাতে কৃষ্ণনগরে অশোকনগরে বই মেলা দেকতে খুবই ভালো সেখানে সবাই যায়